পশ্চিমবঙ্গে কৃষিখাত ও বিভিন্ন উদয়মান প্রযুক্তি বা প্রবণতাগুলি ব্যবহার করা হয় যেমন ডিজিটাইলাইজেশান তারপর নির্ভুল কৃষিকাজ বা টেকনোলজি তারপরে বিভিন্ন জমিতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করা হয় যেমন একই জমিতে বারবার চাষ করা হয় এছাড়াও ভক্তদের মানে মানুষের চাহিদার ওপর নির্ভর করে সেরকম চাষবাস করা হয় যেমন আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের প্রধান খাদ্য হলো ভাত সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে বেশিরভাগই ধান উৎপাদন করা হয় যেহেতু পশ্চিমবঙ্গের মানুষদের প্রধান চাহিদা ধান তাই ধান থেকেই ভাত হয় তাই ধান বেশি উৎপাদন করা হয় এছাড়াও বিভিন্ন শাক সবজি বিভিন্ন শাক সবজি উৎপাদন করা হয় একই জমিতে বারবার চাষ করা হয় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের চাষ করা হয় এবং সেগুলিকেই সেগুলির ওপর সেগুলোর ওপর ধিয়ান দিয়েই সেগুলো চাষবাস করা হয় এবং এর ওপরই সমীক্ষা নেওয়া হয়